আমার গ্রামে খোলা মলত্যাগ ছিলো এবং সেটা সত্যিই খুব সাধারণ ছিলো কিন্তু এখন দেশ উন্নত হওয়ার ফলে এই খোলা মলত্যাগ আমরা দেখতে পাই না তার একটি কারণ হচ্ছে এখন সরকার প্রতিটি ঘরেই নিজস্ব বাথরুমের ব্যবস্থা করেছে এবং টয়লেটের ব্যবস্থা করেছে তার ফলে মানুষেরা আর খোলা জায়গায় মলত্যাগ করে না আগে মানুষেরা খোলা জায়গায় মলত্যাগ করবার ফলে মানুষদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো যারা খোলা জায়গায় মলত্যাগ করতো তাদেরকেও সেই সমস্যার সম্মুখীন হতে হতো এবং যারা করতো না তাদেরকেও সেই সমস্যার সম্মুখীন হতে হতো খোলা জায়গায় মলত্যাগ করবার ফলে প্রচুর পরিমাণে দুর্গন্ধ বেরতো এবং সেখানে যে মাছি মশা বসতো সেই মশা অন্য কাউকে কামড়ালে সেখান থেকে অনেক ধরনের রোগ ব্যাধি হতো এছাড়া সেই যে মাছি খা মলত্যাগে করবার ফলে যে মাছি বসতো সেই মাছি আবার খাবারে বসবার ফলে সেই খাবারে খাবারে বিভিন্ন ধরনের খাবারটি বিষাক্ত হয়ে যেত এবং সেই খাবার যদি সাধারণ মানুষ গ্রহণ করতো তার ফলে প্রচুর পরিমাণে অসুবিধার সৃষ্টি হতে হতো প্রচুর রোগ রোগ ব্যাধি আক্রান্ত হতো মানুষেরা এর ফলে এখন বর্ত এর ফলে মলত্যাগ সত্যি শরীরের জ মানে সাধারণ মানুষের ক্ষেত্রে প্রচুর পরিমাণে কষ্টের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছিলো কিন্তু এখন বর্তমানে খোলা জায়গায় মলত্যাগ না থাকার ফলে অনেকাংশে এই অসুবিধা থেকে মানুষ মুক্তি পেয়েছে